হ্যালো কে বলছেন হ্যাঁ বলুন আমি স্টুডিও থেকেই বলছি হ্যাঁ হ্যাঁ সেই বিয়ের আগের অনুষ্ঠানের কিছু ফটো শ্যুট করার জন্য তো না কি হ্যাঁ বলেছিল আমাকে ব্যাপারটা হ্যাঁ ঘরে তুললে তো সেরকম ব্যাকগ্রাউন্ডটা ভালো আসবে না তখন এডিট করতে হবে কিন্তু এডিট করা ফটো আর রিয়েল ফটোর মধ্যে তো অনেক পার্থক্য থাকে না কোথাও বাইরে গিয়ে তুললে ফটোটা ভালো হয় সেদিনে দেখে ঠিক করলেই হয়ে যাবে কেন না এখন কাজের চাপ রয়েছে প্রচুর আগে গিয়ে দেখা সম্ভব হচ্ছে না তো পার্কটা কত দূরে আছে আপনাদের বাড়ি থেকে ও তাহলে তো কোনো অসুবিধাই নেই আপনাদের কতগুলো পিস ফটো তুলবেন সেটা বলতে হবে তো সেরকম না বললে কী করে টাকার অ্যামাউন্টটা বলব

এক দিনেই ফটো শ্যুটটা হয়ে যাবে তো না কি ঠিক আছে তাহলে হ্যাঁ অনেকে দুদিনে অনুষ্ঠান করায় অনেকে দুদিনে অনুষ্ঠান করায় তিন দিন করায় এরকম ব্যাপার থাকে না

যদি পুরো বিয়ে ঘরেরটা বলেন তাহলে হচ্ছে প্রায় কুড়ি হাজার টাকার কাছাকাছি পড়ে যাবে পুরো একদম অ্যালবাম রেডি করে আর যে ভিডিও একটা করা হবে আর যদি সিঙ্গেল সিঙ্গেল শুধু বিয়ের আগের ফটোগ্রাফিগুলো যদি করেন তখন কম টাকার মধ্যেই হয়ে যাবে তখন এক একটা ফটো ওই এডিট করে যদি দিতে হয় তাহলে সত্তর আশি টাকা পিস পড়বে আচ্ছা ঠিক আছে